আমার মাতৃভাষা বাংলা তাই বাংলা শেখার তো শিখেছি ছোট থেকেই বাড়িতে তো বাংলাতেই বলা হয় বাড়িতে কথাবার্তা স্কুলে পড়া হ্যাঁ বাংলাতেই বলা হয় আর বাংলা ভাষা পৃথিবীর পৃথিবীরই বলব সবচেয়ে মধুর ভাষার মধ্যে একটা তাই বাংলা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই বাংলায় কথা বলতে বাংলা আমার মাতৃভাষা হ্যাঁ খুব ভালো লাগে বাংলায় কথা বলতে বাংলায় লিখতে পড়তে